হ্যাঁ বলুন হ্যাঁ কেন পারব না আমাদের স্টুডিও এইসব অনুষ্ঠানের কাজ করা হয় না

হ্যাঁ আমাদের স্টুডিওতে এই বিয়েবাড়ি ফটোস করা হয় এবং ভিডিও এবং আরও কিছু কাজ কোনও অনুষ্ঠান বাড়ির সমস্ত কাজই করা হয় আচ্ছা মেয়ে কন্যার বিয়ে না ছেলের বিয়ে এটা মেয়ের বিয়ে তা এটা কতদিনের প্রোগ্রাম

ঠিক আছে প্রি ওয়েডিংয়ের জন্য বাইরে যেতে হবে কো এই সামনাসামনি কোথাও কি না একটু ডিসটেন্সে আচ্ছা ঠিক আছে ওটা কি পুরো একদিন পুরো হবে নাকি সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো আচ্ছা ঠিক আছে এবং এবং বিয়ের তিনদিন নাকি কন্যাদান পর্যন্ত প্রি ওয়েডিং বাদে না না আমি যাব না আমার তিনজন ছেলে আছে ওরা যাবে হ্যাঁ একদম ওই প্রি ওয়েডিংয়ে ওই তিনজন প্রি ওয়েডিংয়েও তিনজন যাবে আর এমনি বিয়ের ইয়েতে কন্যাদান পর্যন্ত ওরা তিনজনই যাবে আচ্ছা সেটা আপনার সেটা আপনি আগেই কোথায় সিলেক্ট করা হয়ে গেছে কি জায়গাটা আচ্ছা ঠিক আ আপনি একটু আপনি একটু আগে থেকে সময় নিয়ে আমাকে কল করে দেবেন আমি সেরকম ওদেরকে বলে দেব হ্যাঁ একদম একদম আচ্ছা অ্যালবাম করে দিতে হবে ওকে হুম আচ্ছা ঠিক আছে সমস্ত সমস্ত প্রি ওয়েডিং থেকে ক্যামেরা শ্যুট সব অ্যালবামে ক্যাপচার হবে তো নাকি

আচ্ছা বিয়ের ওই প্রি ওয়েডিংয়ের যে ক্যাপচারগুলো ওইগুলো কি এডিটগুলো কি আমরাই করে দেব ওইটা প্রি ওয়েডিং থেকে কন্যাদান পর্যন্ত ওইটা পঁইতিরিশ হাজার টাকা পড়বে হুম হুম হুম আপনি দরকার পড়লে আমাদের স্টুডিওয়ে এসে দেখে যাবেন আমাদের অ্যালবামে আমাদের কাজ

আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আসবেন হুম